পাখি লুকিয়ে দেখেছি কোথায় যেমন আমার বাপের বাড়ি এখন আমার বিয়ে হয়ে গেছে তো এখন কোথায় যেতে পারছি না কোথায় যা যেতে পারছি না কোথায় যেতেও দিচ্ছে না তার জন্য আমার একদিন আমার তখন ছিলাম আইবুড়ো আমার আব্বাদের বাবাদের তিলের ক্ষেত আছে সেই তিলের ক্ষেত আমি চৌকি দিতে যেতাম তো তো সেইখানে অনেক পাখি এসে তিল খেয়ে নিত ছিঁড়ে ফেলে দিতো তো অনেক পাখি আসতো তখন তাড়িয়ে দিতাম আর টিয়া পাখি যখন আসতো তখন তাড়াতাম না কেননা টিয়া পাখি দেখতে আমার খুব ভালো লাগতো সেই জন্য এখন তিল ক্ষেতের কাছে একটা গাছ ছিল সেই গাছের ধারে লুকিয়ে ওই টিয়া পাখি দেখতাম কখন কখন আবার ভিডিও করতাম কখন ছবি তুলতাম কারণ হচ্ছে যে টিয়া পাখি যদি দেখা দেয় তো টিয়া পাখি তখন উড়ে যেতে পারে তার জন্য গাছের ধারে লুকিয়ে লুকিয়ে কখন ছবি তুলতাম কখন ভিডিও করতাম দিয়ে ভিডিও করে স্ট্যাটাসে ছাড়তাম তো সেই জন্য লুকিয়া ওখানে দাঁড়িয়ে থাকত